না আমার সেরকমভাবে কোনো সুবিধা হয়নি কারোর কাছ থেকে নাচ শেখার কিন্তু হ্যাঁ আমি যখন স্কুলে ছোটো ছিলাম তখন আমি দিদিদের কাছ থেকে আমি নাচটা শিখেছি কিন্তু তাও আমি চেষ্টা করি নিজের মত করে এ আমার ভালোবাসার জায়গা নাচটিকে নিজের মতো করে তুলে ধরার আমি অন্যের কাছ থেকে না নিলে পরে আমি নিজের কাছে একটা বেশ নিজের মতন করে নাচটিকে তৈরি করতে চাই আমরা সেরকমভাবে কারোর কাছ থেকে শেখা না হলেও আমি নিজের মত করেই নাচটিকে করতে ভালোবাসি আর আমার প্রথম ভালোবাসা হচ্ছে নাচ আমার নিজের কোনো কোরিওগ্রাফি করার তৈরি করার কোনো সময় হয়নি কিন্তু আমার খুবই ইচ্ছে পরবর্তীকালে যে আমি সে কোরিওগ্রাফিটা করতে পারলে আমি খুবই আনন্দিত হব যে আমার ভালোবাসার কাছে আমি এতটা উন্মুক্ত হয়ে আছি যেখানে আমি এতটা ভালো সেই জায়গাটা আমি নিজের মতন করে নাচটা করতে খুব ভালোবাসি আর কোরিওগ্রাফি করতে বলতে আমি চেষ্টা করি কিন্তু আমি সেরকমভাবে কোনো জায়গা হয়নি করার কিন্তু আশা করি পরবর্তীকালে যে কোনো প্রোগ্রাম করতে পারব খুবই ইচ্ছে বেশ ভালোবাসার প্রতি এই টানটাই যাতে আমার থাকুক আগামীকাল অবধি